আমার এখানে বড় শক্তি এবং দুর্বল শক্তি দুটো দিক নিয়ে বলতে বলা হয়েছে আমার এখানে বড় শক্তি বলতে গেলে মা জীবনের যেকোনো কাজের প্রেরণা বা শক্তি সঞ্চয় করতে গেলে মা আমি যদি কোনো কারণে শক্তি মা তার কারণ কি মা আমাকে জীবনের প্রতিটি পদক্ষেপে প্রতিটি ক্ষেত্রে আমাকে উৎসাহ প্রদান করে গেছে আমাকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করেছে আজ আমি যতটুকু হয়েছি যেটুকু হয়েছি সম্পূর্ণ আমার মায়ের জন্য এই মা হচ্ছে বড়ো শক্তি তার কারণ আমার প্রত্যেক ক্ষেত্রে আমার মায়ের অবদান মানে মুখে বলার মতন ভাষায় প্রকাশ করার মতো নয় এতখানি অবদান এবং আমার দুর্বল জায়গাও মা কারণ কি মা কারণ কি আমার মায়ের কেউ কিছু বললে বা মাকে কেউ কিছু অসম্মান করলে আমার যথেষ্ট খারাপ লাগে এবং মায়ের অসম্মান মানে হচ্ছে আমারও অসম্মান কারণ এবং মাকে যদি মা যদি কষ্ট পায় দুঃখ পায় বা আঘাত লাগে তাকে বেদনা হয় পীড়িত হয় এবং অত্যন্ত আমার দুঃখ লাগে তার জন্য আমার এই দুর্বল জায়গা আমার মাকে আমি যথেষ্ট সুরক্ষিত রাখতে চাই যাতে আমার মায়ের উপর কোনো না লাগে কোনো কষ্ট দুঃখ বেদনা যাতে এগুলো না আসে তাই আমি আমার মাকে সুরক্ষিত রাখতে চাই এবং আমার বড়ো শক্তি এবং দুর্বল শক্তি যেহেতু আমার মা তাই আমার একদিকে আমার এইটি হচ্ছে দুটি রূপ একদিকে যেমন দুর্বল শক্তি হিসাবে তার বিভিন্ন দিক রয়েছে আমি বললাম তেমনি বড় শক্তি হিসেবে মা সে আমার যখন দুর্বল জায়গা মাও যখন বেদনা পীড়িত হয় সেইদিকে আমার আমি যদি যেকোনো কোনো কাজে হেরে যাই বা হেরে যাওয়ার মানসিকতা আমার তৈরি হয় সেখানে বড় শক্তি হিসাবে আমার মাই কিন্তু আমার পাশে এসে দাঁড়ায় এবং সেই কঠিন পদক্ষেপ বা কঠিন সিদ্ধান্তকে সহজ করতে এবং তাকে নিতে আমার মা যথেষ্ট সাহায্য করে